হ্যালো হ্যাঁ হ্যালো দাদা বলছি আপনার দোকান খুলেছেন বলছি আমার কটা গ্রসারির মাল লাগতো হ্যাঁ আমি তো যেতে পাচ্ছি না তাওলে আপনি একটুখানি লিস্ট করুন লিস্ট করে যদি গুছিয়ে রেখে দেন হ্যাঁ আর কত অ্যামাউন্ট লাগবে সেটা আমাকে বললে ভালো হবে হ্যাঁ আর আমি কিছু সময় পর গিয়ে আমি মালটাকে নিয়ে আসবো হ্যাঁ আর যদি সব পেমেন্ট করতে পারি তো ভালো আর যদি কিছু বাকি থাকে হ্যাঁ তালে আপনি সেটাকে লিখে রাখবেন আমি তাহলে পর ইয়ে কিছু দিন পর টাকাটা দিয়ে ফুল পেমেন্ট করে আসবো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ মালটা শুনুন চাল পাঁচ কেজি ডাল এক কেজি আর চিনি এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এক কেজি সর্ষের তেল একটা নুন এক প্যাকেট তেল এক প্যাকেট মানে এক এক লিটার আর হচ্ছে চা পাতা তারপরে চাউমিন আছে চাউমিন দু প্যাকেট ম্যাগি ম্যাগি চোদ্দ টাকার দু প্যাকেট আর হচ্ছে অ্যা ইসে কর্নফ্লেক্স আছে হ্যাঁ কর্নফ্লেক্স একটা দেবেন আপনই খাতায় লিখে রাখুন হ্যাঁ খাতায় হ্যাঁ আমি খাতায় লিখে আমি রাতে গিয়ে নিয়ে আসবো হ্যাঁ আপনি গুছিয়ে রাখবেন আমি রাতেই যাবো রাতে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে এখন রাখি হ্যাঁ হ্যাঁ হুম হুম